আমার জীবনে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল আমার চোখের সামনে আমার মায়ের অস্ত্রোপচার সেই সময়ে সিদ্ধান্ত নেওয়ার মতো আর কেউ ছিল না আমাকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে বাবার কাছে পরামর্শ নিয়েই সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম